হ্যাঁ আমার জীবনে কিছু বিজ্ঞান নির্ভর পরিবর্তন ঘটেছে যেটা আমার রোজকার জীবনে কাজের জায়গাতেও প্রভাব ফেলেছে যেমন মোবাইল ফোন আগে মোবাইল ফোন ছিল সেখানে সুই কিবোর্ড কিপ্যাড মোবাইল ফোন যেখানে সুইচ টিপে টিপে যে কোনো জিনিস কোনো মেসেজ বা কোনো ওটিপি গেলে সে বের করতে হতো সুইচ টিপে টিপে কিন্তু এখন সেটা পরিবর্তিত হয়ে যুগের সাথে পরিবর্তিত হয়ে এখন সেটা স্মার্ট ফোনে পরিণত হয়েছে যেটা এখন হাতে নিয়ে এ একটু টাচ করলেই আমি যেটা চাই সেটা মুহূর্তের মধ্যে চলে এসেছে বা ভিডিও কল অল সঙ্গে সঙ্গে কে কোথায় আছে সেটা দেখার জন্য ভিডিও কলে এ লাগিয়ে দিলে সা মুহূর্তের মধ্যে আমরা দেখতে পেয়ে যাচ্ছি যে কে কোথায় কী করছে বা কাজের জায়গাতে কী হচ্ছে তো সব কিছুটাই আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোনের সাহায্যে এ বা শিল নোড়া যেমন আগে ছিল শিল নোড়া এখন সেটা মিক্সচার মেশিনে পরিণত হয়েছে তো আগে মানুষ শিল নোড়াতে বাটত তো এখন সেটা মিক্সচার মেশিনে বেটে দিচ্ছে কারেন্ট দিয়ে দিলেই সেটা বাটা হয়ে যাচ্ছে তো এখন এটা অনেক উন্নত হয়েছে বা বিদ্যুৎ আগে মানুষ আগে তখন বিদ্যুৎ ছিল না তখন বিদ্যুৎ সরবরাহ ছিল না তখন মানুষ গরমকালে পা হাত পাখার সাহায্যে পাখা করত তো এখন অন কার সুইচে কারেন্ট দিলেই এ কারেন্ট থাকলে সুইচ দিয়েই তো পাখা ঘুরছে তো সেক্ষেত্রে অনেক উন্নত হয়েছে আমাদের বিজ্ঞান আগের তুলনায় এখন অনেক অনেক উন্নত উন্ন থেকে উন্নত থেকে উন্নততর হয়েছে তো সেক্ষেত্রে এ এটা অনেক কাজের জায়গাতেও প্রভাব ফেলেছে